না দেখুন আমি ওরকমভাবে তো বলতে পারবো না কেন আমরা তো বাইরে তো শিখিনি আমরা ঘরেতেই মানে বাড়িতেই শিখেছি যেমন বাবা কাকা আর দাদারা শিখিয়েছেন আর ওসব তো যারা প্রফেশনালি তারা বলতে পারবেন যে কীভাবে কী হয় এইসব আমরা তো ঘর আর আমাদের ঘরে এইসব আমরা দেখিনি না আমাদের ফ্যামিলিতে ওরকম হয়নি যে কীভাবে এরকম আটকানো যায় সেটা আমরা সাঁতারে আমাদের সাঁতার শিখতে মানে সাঁতার করতে করতে ওরকম আমাদের বাড়ির কারোরই এইভাবে দেখ নি এটা আমি ঠিক বলতে পারবো না বলছেন আপনি কীভাবে এবং কার কাছ থেকে শিখেছেন কার কাছ থেকে শিখেছি বলে এটা তো আমি বলে আসছি সে সাঁতার শিখেছি ফ্যামিলির কাছ থেকে মানে ভাই বোন বাবা কাকারা এনারাই ধরে হাতে ধরে শিখিয়েছেন এরা নামিয়ে এখানে শিখিয়েছেন সাঁতারটা বড়দের কাছ থেকেই শেখা সাঁতার সাধারণ সাঁতারে কত ধরনের স্ট্রোক হয়েছে এটা আমার সত্যি কথা বলতে আমার ঠিক জানা নেই এগুলো আমরা ঠিক বলতে পারবো না এইগুলো আপনারা অন্য জায়গা থেকে জেনে নেবেন